আমি মাছ মানে মাছ ধরার জন্য আর কি মানে একটু ভ্রমণের গুলোকে আমরা তিন চারজন বান্ধবী মিলে একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি সবাই মাছ ধরছে মানে মাছটাছ ধরছে ওখানে দেখে আসলাম দেখে আসার পরে আমার বান্ধবী বললো চল আমার মাসির বাড়ি অনেক পুকুর টুকুর আছে ওখানে সবাই মিলে গ্রামে এই তো আমরা কখনও যাইনি আমাদের বাড়ি তো শহরে নতুন নতুন চল ঘুরে আসি তা আমি বললাম যে তাহলে চল সবাই একসাথে ঘুরে আসি বলে আমরা বাড়ি থেকে মাছ ধরার জন্য হুইল পিঁপড়ের ডিম মাছের খাদ্য আর কি সব সংগ্রহ করে একসঙ্গে নিয়ে আর সবাই মিলে গেলে গিয়ে সব চার পাঁচজন মিলে বান্ধবীর বাড়িতে পুকুরে মাছ ধরছি ধরতে ধরতে সবাই মাছ ধরছে ধরতে ধরতে আমার ছিপে একটা বড় একটা কাতলা মাছ দু তিন কেজি তিন কেজি কেজি হবে আর কি ওজনের একটা বড় কাতলা মাছ এ আমার তো খুবই আনন্দ পাচ্ছিল আনন্দ পাওয়ার পরে আমি মনে মনে ভাবছি যে কাতলা মাছটা যদি আমারে দিত মাথাটা তাহলে তো খুবই ভালো হতো আমার তো খুবই আনন্দ হচ্ছে হওয়ার পরে তারপরে খাওয়ার সময় দেখলাম মানে মাথাটাই আমায় দিল তা আমার এত উৎসাহিত হচ্ছিল তখন খুবই ভালো লাগছিল তারপরে আমরা ওই পুকুরে এই মাছ ধরার সমায় তখনই আমরা এই স্লোগানটা করছিলাম আর হাসাহাসি করছিলাম অনেকেই বান্ধবী দেখি এই স্লোগানটা করছে যে চুরিপুুরি কপাকপ মাছ উঠবে টকাটক ছোট মাছটার গালে ঘা বড় মাছটা উঠে যা বলে আমরা এই স্লোগানটা করছি আর দেখছি মাছ উঠছে আর খুবই আনন্দ হচ্ছিল আমাদের উৎসাহিত হচ্ছিল এতটুকুই আমি জানি